হ্যালো স্যার আমি সুদীপ সিংহ বলছি আমি একটা ফ্লিপকার্টে জামা অর্ডার দিয়েছিলাম তো আমার সাতদিন আগে আমাকে ডেলিভারি করে জামাটা তো জামাটা আমি প্যাকেট খুলে দেখি জামার কালারটা অন্যরকম আমি যে কালারটা চয়েজ করেছিলাম সেই কালারটা আসেনি অন্য কালার এসেছে স্যার তো আমি ওই জিনিসটাকে আমি রিফান্ড করতে চেয়েছিলাম কিন্তু আপনাদের অফিস থেকে কোনোভাবে এর রিফান্ড করেনি এখনো পর্যন্ত আর আমার কোন টাকা অ্যাকাউন্টে এখনো ঢোকেনি তো সেইজন্য আমি আপনাদের কাছে জানতে চাইছি কী কারণে আমার টাকাটা ঢোকেনি বা কী কারণে আমার রিফান্ডটা হচ্ছে না সেই কারণ আমি জানতে চাইছি স্যার আমাকে যদি একটু বলেন আমি খুব উপকৃত হব কারণ আমার ওই জিনিসটা পছন্দ নয় রঙটা আমি এক চেয়েছিলাম এক দিয়েছেন রিফান্ডটা কিভাবে পাবো আমি সেইটা আমাকে বলে দিন আমি সেইভাবে আবার আর একবার ট্রাই করবো আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু হচ্ছে না তারপর যখন হল একবার তারপরে দেখলাম আজকে এক মাস হতে যাচ্ছে আমার টাকা রিফান্ড করেনি এবারে আপনি বলুন কিভাবে রিফান্ড করা যাবে তাহলে আমি সেভাবেই রিফান্ড করব